হ্যালো বলছি ধান আছে আপনার কাছে লাল স্বর্ণ মিরিচ মেটিয়ালি কতো ও কতো আছে

কতো কুইন্টেল আছে তাও মোটামোটি তাও প্রায় পঞ্চাশ কুইন্টেল ভালো ধান হবে তো দা কাল পরশুর মধ্যে হ্যাঁ কাল পরশুর মধ্যে ভেজা কিছু নেই তো ঠিক আছে পেমেন্ট করে দেওয়া হবে বলি মালটা ভেজা ভেজা নয় তো ধানের রঙ ভালো আছে তো ধুলো বালি নাই তো পাথর টাথর ধুলো বালি থাকলে বাদ দেবো দু কেজি বস্তা ঠিক আছে কালকে আনবে তাহলে ঠিক আছে